হ্যালো কে বলছেন হ্যাঁ বলছি আপনি

আমি সপ্তাহে তিন দিন বুধ শুক্র আর শনিবারে চেম্বারে বসি আপনি কোথায় থেকে বলছেন বলুন আমার অনেকগুলো চেম্বার আছে তো তো আপনার এলাকা অনুযায়ী আমি বলছি বলুন কোথায় আপনার বাড়ি কোথায় ও আমার এম আর বাঙ্গুর হাসপাতাল আছে একটা আমি ওখানে আগামীকাল সকাল দশটায় বসবো আপনি চাইলে ওখানে আসতে পারেন আপনি ওখান থেকে আমার চেম্বারটা কাছাকাছি হবে আপনার বাড়ি থেকে হ্যাঁ কাল দশটার সময় আপনার কী কী সমস্যা যদি একটু বলেন আচ্ছা ঠিক আছে আগামীকাল সকাল দশটায় এম আর বাঙ্গুর হাসপাতালে চলে আসবেন আমি ওখানেই চেম্বারে বসবো সকাল দশটার সময় ঠিক আছে ঠিক আছে আপনি আসবেন সকাল দশটায় আমি আপনাকে দেখে দেবো এখন আপনি একটু গরম জল করে ওটাতে সেঁক দেয়ার চেষ্টা করুন ব্যাথাটা একটু কমবে আর কোনো ব্যাথার বড়ি খাওয়ার দরকার নেই এতে শরীরে অনেক ক্ষতি করে ঠিক আছে না নার্ভের পেশেন্ট আমি দেখি না তবে আমার চেম্বারে বিভিন্ন ডাক্তার আছে আপনি আসুন আপনার সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করবো হ্যাঁ আমার চেম্বারে অনেক ডাক্তার আছে নার্ভের আছে হাড়ের আছে হার্টের আছে অনেক রকমই ডাক্তার আছে আপনি আসলে আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে উনিও কালকেই আসবেন ঠিক আছে